পাখি দেখার সময় সবচেয়ে অস্বাভাবিক এবং বিরল পাখি হলো শকুন যেটা আমাদের চোখে খুব কমই পড়ে তো সেটা আগে দেখা যেত অনেক এখন তো স্বাভাবিকতা দেখাই যায় না খুব কমই দেখা যায়